আমি আমার এলাকায় যে মাছগুলি ধরতে খুবই পছন্দ করি তা হল রুই কাতলা আর মা পুঁটি মাছ পুঁটি মাছটি অনেকে সবচেয়ে বেশি ধরে আর রুইয়ের দাম হল একশো পঁয়ষট্টি টাকা আর কাতলার দাম হল একশো তেষট্টি টাকা পুঁঠির দাম হল ওই পঞ্চাশ টাকা